আমাদের বাঙালি হিন্দুদের বারো মাসের তেরো পার্বণ বারো মাসে যেমন তেরো পার্বণ ও বারো মাসে মানে প্রায় অনেকগুলি মানে উপবাস আছে তো আমার মনে নেই ঠিক তো আমি সবটা তো মানি না যেমন একাদশী একাদশী তারপরে সে একাদশী শিবের ব্রত আরও অনেক ব্রত আছে তো আমাদের এই বাঙালিদের সবচেয়ে বড়ো উৎস হলো দুর্গাপুজো তার দুর্গাপুজোর পরেই আছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর কয়েকদিন বাদে আছে ঠিক কালী পুজো তো এই কালী পুজোতে আমাদের আমাদের পাড়ায় সবাই আমরা খুব আনন্দে করে আনন্দ করে কালী পুজো ধুমধাম করে ওই দিন সারারাত প্রায় জাগি তা ওইদিন আমরা যেহেতু বড়রা সবাই বলে তো আমরা ঠিক মানে আমাদের যে বয়স্ক মানে দাদু দাদু দিদা ঠাকমা জ্যা জেঠিমা জ্যাঠাইমা এরা সবাই বলে তো এগুলি শোনা কথা শোনা কথা যে ওই কালী পুজো কালী পুজোর দিন নাকি ওই উপবা উপবাস করলে তো যে আমাদের পুরানো যে সমস্ত ব্যথা যেগুলো ওষুধ খেয়ে সারে না সেগুলো নাকি সেরে যায় তো আমার বিশ্বাস হয় না ঠিক তো যেহেতু ওইদিন ওইদিন আমরা বেশ কালী পুজো কর কালী ওই কালী পুজোর রাত্রিবেলা তো আমরা বাড়ির সকলের জন্য যেমন ওই যে আ আমাবস্যা পূর্ণিমা পূর্ণিমা কী সমস্ত দেখে আমি ঠিক বুঝি না আদৌ তো সেই সমস্ত দেখে বাড়ি যে ঠা দাদু ঠাকমা এঁর তো এনারা বললো এই কিছু তুই কি উপ উপবাস করবি তা আমি তখন বললাম হ্যাঁ তখন বললো ঠিক আছে তাহলে তুই ভাত খাবি না তখন ভাতের বদলে কী খায় ওই লুচি রুটি এই সময় লুচি রুটি ক্ষীর এই সমস্ত জাতীয় খায় এবং এই এইস এই সমস্ত জাতীয় খায় যেহেতু ঠাকমারা মাানছে তো আমি না মানলে কেমন একটা না তো একটা আনন্দর সাথে আন কালী পুজোতে একটা আনন্দ হয় এবং সেইদিন বাড়িতে লুচি লুচি ঘুগনি রুটি আরও অন্যান্য উপ দ্রব্য হয় তো সেগুলি খেয়ে উপ উপবাস করি এবং ওই কালী পুজোর দিন রাত্রিও আমরা খুব ব খুব আনন্দ করে ধুমধাম করে পাঁঠা বলিও দিই